অনলাইনে এবং সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ধাপে যেহেতু এখন জনমানুষে নিজের অভিজ্ঞতা শেয়ারের জায়গা এসেছে ফলে সে ক্ষেত্রে নিজের তোলা ফটো বা ফটোগ্রাফির কোনো অংশ বা ফটোগ্রাফি সংক্রান্ত কোনো অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে একটা বিস্তৃত জনগণের সাথে কানেক্ট করা সম্ভব হচ্ছে যেই কানেকশানটি আল্টিমেটলি ফটোগ্রাফির জনগোষ্ঠী বা ফটোগ্রাফার জনগোষ্ঠীর মধ্যে একটি সর্বোপরি পরিবার তৈরি করছে বা বন্ধন তৈরি করছে যেই বন্ধনটি ভবিষ্যতের ফটোগ্রাফারদের পেশাদার উন্নয়ন ফটোগ্রাফারের মান উন্নয়ন এবং ফটোগ্রাফির ঐতিহ্যবাহী ভাবনাচিন্তা বজায় রাখতে সাহায্য করবে এ ক্ষেত্রে আমি বা আমার মতো এই ফটোগ্রাফাররা তাদের নিজেস্ব ফটোগ্রাফি কিংবা ফটোগ্রাফির একাংশ অনেক ক্ষেত্রে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় আবার অনেকে এই সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকছে এখন দেখা দেখা যাচ্ছে যে যারা ওয়েডিং ফটোগ্রাফি বা বিবাহ ক্ষেত্রে ফটোগ্রাফির কাজ করে থাকে বা ভিডিওগ্রাফির কাজ করে থাকে তারা তাদের নিজস্ব একটি পেজের মাধ্যমে উপস্থিত জনগণের কাছে নিজের ব্র্যান্ড উইলবিংয়ের ক্ষেত্রে এবং ফটোগ্রাফির এই পেশাদার ব্র্যান্ড স্ট্র্যাটেজি তৈরি করতে এই সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে